আমি কৃপা দত্ত আমি ঠেক রেস্তোরা থেকে খাবার অর্ডার দিতে চাই আগামী কুড়ি তারিখ সন্ধ্যায় আমার অনুষ্ঠান রয়েছে আপনাদের রেস্তোরা খোলা থাকবে কি না আমাকে একটু জানান আর আমার এলাকা নডিয়াতে তামলি পাড়ায় আপনারা ডেলিভারি দিতে পারবেন কি না সেটাও একটু জানান